হ্যাঁ স্যার আমি আপনার উবের কোম্পানি থেকে একটি ক্যাব বুক করেছিলাম তো ক্যাবটি ঠিকঠাক সময়েই আসার কথা তো লোকেশানও দিয়েছে ওনার ডাইভারের সাথেও কথা হলো উনি বেরিয়ে পড়েছেন বাট স্যার আমার একটি অসুবিধা হচ্ছে যে আমি আগে পূর্বের যে লোকেশানটি দিয়েছিলাম সেই লোকেশানটি চেঞ্জ করতে চাই এবং আমি আমার নতুন একটি লোকেশান শেয়ার করতে চাই তো স্যার আমার পূর্বের লোকেশানটি হলো বসনছড়া ফুটবল ময়দান যেখানে আমার ক্যাবের ওঠার কথা ছিলো তো আমি এখন ওইখানে তার জন্য আমি বর্তমানে অন্য একটি লোকেশান আপনাকে দিচ্ছি যেটি হলো পানিছড়া শিবমন্দির ওইখানে আমি আমার ক্যাবটির ক্যাবটিতে উঠবো তো আমি আপনার কাছে অনুরোধ করবো যাতে আপনার ক্যাব পরিচালক ওই লোকেশানটি চেঞ্জ করে এবং আমার পূর্বের লোকেশানটি চেঞ্জ করে এখনের লোকেশানে চলে আসে